হ্যাঁ বর্তমান বাজারে এখন কম বেশি প্রায় প্রত্যেক বাড়িতেই সকলেরই বাইক আছে আর এখন জী জন জীবিকা নির্ভর বাইক ছাড়া আর হয় না কারণ বাসের ট্রেনের যা গতি প্রকৃতি বাস তো পাওয়া যায় নাই বলেই চলে আর আমি তো রাত্রিরে যখন ফিরি কাছ থেকে তখন তো মানে বাস নেই বললেই চলে তাই বাইক আমাদের জীবনে এখন অনেকটা নির্ভরশীল হয়ে উঠেছে বাইক ছাড়া তো আমি কোনো কোথায় বেরোই না আর বাইক থাকলে আমি এই বেড়াতে চলে যাচ্ছি বাইক নিয়ে কখনও বনে জঙ্গলেও বাইক নিয়ে চলে যাচ্ছি যখন যেখানে মন চাইছে খুব অল্প খরচে বাইক নিয়ে বেরিয়ে আসছি এটাই হচ্ছে এখন বাইকের সবথেকে নির্ভরশীল হয়ে উঠেছে হ্যাঁ আর এখন তো বাস ফাস তো রাস্তাঘাটের নেই বললেই চলে আর বাইকে তো অনেক কম খরচা সেই কারণেই এখন বাইক আমাদের জীবনে এখন অপরিহার্য হয়ে উঠেছে বাইক ছাড়া তো আর কিছুই চলবে না তাই এখন বাইক প্রত্যেকের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে